হ্যাঁ বলুন

হুম আমাদের দোকানেই পাওয়া যায় হ্যাঁ তো আপনার অ্যাকোমডেশনটা এখান থেকে কত মিনিট বা কত কিলোমিটার দূরে আমাকে একটু বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ চলে যাওয়া যাবে আপনি একটা কাজ করুন তাহলে আপনি যখন লোকেশনটা বলতে পারছেন না আপনি কী বাইরে থেকে মানে বাইরে থেকে দুর্গাপুরে এসেছেন ওকে

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনও অসুবিধা নেই আপনি একটা কাজ করবেন তাহলে আমাকে হচ্ছে আপনি আপনার যে যেখানে আপনি থাকছেন সেই অ্যাড্রেসটা আমাকে একটু পাঠিয়ে দেবেন বা আপনার লোকেশনটা শেয়ার করে দেবেন আমরা যখন এখান থেকে বেরবো তকন তখনই আপনি কোন কাঠি রোল খাবেন হ্যাঁ এগ চিকেন কাঠি রোল হয়ে যাবে আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় আমাদের এই আমাদের এই দোকানটায় আপনি যদি চান আপনি তাহলে হ্যাঁ আমার দোকানে অ্যাভেলেবল বিরিয়ানি অবশ্য আমাদের অ্যাভেলেবল থাকে না আমাদের যদি কোনও অর্ডার থাকে তো আমরা বিরিয়ানি বানিয়ে দিই এবার এবার আমাদের রিসেন্টলি একটা অর্ডার ছিল সেই অর্ডারে আমাদের বিরিয়ানি আছে এবার আপনি যদি চান সেটা আপনাকে দিতে পারি কিন্তু আই অ্যাম সো সরি যে মটন মাটন বিরিয়ানি অ্যাভেলেবল নেই চিকেনটা আছে আলু হয়ে যাবে আর এগ বিরিয়ানি হয়ে যাবে হুম হুম হুম আচ্ছা হুম হুম

শুধু ঝালমুড়িতে আমাদের ডেলিভারি হয় না কারণ ধরুন আমরা ঝালমুড়ির দাম রেখেছি কুড়ি টাকা সেখানে আমরা যদি ডেলিভারি করি আমাদের অনেকটা লস হয়ে যাবে তো আপনি যদি কিছু যদি সঙ্গে যদি নেন তাহলে আমি সেখানে ঝালমুড়ি দিতে পারি বা আমাদের অফারে আমাদের ঝালমুড়ি মাঝে মাঝে আসে মানে আপনি যদি ওই আমাদের যেটা আমাদের চাজ কম আপনি যদি নেন সেখানে আপনি আপনাদের আমাদের ঝালমুড়ি সেখানে অ্যাভেলেবল রয়েছে আপনারা সেখান থেকে আপনি পেয়ে যেতে পারবেন সেটা একশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে ডেলিভারি করতে পারব